হ্যাঁ আমার তো মনে হয় যে শুধুমাত্র বড়ো দোকান থেকেই বই কিনলে সেই বইটাই ভালো হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় আমার মনে হয় ছোটো দোকান থেকে অনেক অনেক ভালো বই পাওয়া যায় আমার বই নেওয়া বলতে পড়া বা কোন কোম্পানির লেখা বই নিচ্ছি সেটাই বড়ো কথা সেই কোম্পানিটা ছোটো দোকানেও থাকতে পারে আবার বড়ো দোকানেও থাকতে পারে বড়ো দোকানেই যে শুধুমাত্র আমি যেই গল্পের বইটা খুঁজছি বা যেই পাবলিশার্সের বই খুঁজছি সেটাই পাওয়া যাবে এমন তো কোনো মানে নেই অনেক ছোটো ছোটো দোকান আছে সেই দোকানে সব রকম পাবলিশার্সের বই পাওয়া যায় তাহলে আমার সেটার সঙ্গে কী এসে যায় যে আমাকে বড়ো দোকান থেকেই বইটা কিনতে হবে না সস্তার দোকান থেকে বইটা কিনতে হবে এমন তো কোনো কথা নেই আমার যেখানে ভালো লাগবে যেখানে মনে হবে যে আমার বইটা কিনবো বা আমি সেখান থেকেই কিনবো আর আর তার সাথে সাথে আমি দেখবো দামটাও বড়ো দোকানে বই কিনতে গেলে সেখানে বইয়ের মূল্য পাশাপাশি দোকানেরও কিছু পয়সা ধার্য করে সেই কারণে যদি ছোটো দোকান থেকে বই কেনা হয় তাহালে শুধুমাত্র বইয়ের পয়সাটুকুই নেবে বা যতটা কমের সেই দোকানি দিতে পারবে ততটা কম দামেই দিবে কিন্তু বড়ো দোকানদাররা সেটুকু ছাড়ও দেয় না তাই আমার তো মনে হয় ছোটো দোকান থেকেই কেনা ভালো আর ছোটো দোকান থেকে কেনলে দোকানদারেরও কিছু রোজগার হবে তাতে তার বাড়ি সংসার খুব ভালোভাবে চলবে এতে দুজনের বা দুজনেরই উপকার হবে তাই আমার মনে হয় যে ছোটো দোকান থেকেই বই কিনবো